রোগ প্রতিরোধ এবং সুস্থ থাকার জন্য আমাদেরকে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদেরকে পোতিদিন নিয়মিত স্নান করতে হবে সাবান মেখে পরিষ্কার জামা কাপড় পরতে হবে জামা কাপড়কে রোজ যেটা পরা হবে সেটা আমাদেরকে কাচতে হবে সাবান গুঁড়ো ব্যবহার করে শুধুমাত্র জলে ধুলে হবে না ওটা কাচার পরে আবার ডেটল জল দিয়ে আমরা যদি ধুয়ে শুকনো করতে দিই তাহলে কিন্তু আমাদের রোগ আর হবে না কম হবে এটা খেয়াল রাখতে হবে সুস্থ থাকার জন্য আমাদেরকে তো এগুলো করতেই হবে আর খাবার জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবেই ধুতে হবে তারপর রান্না করে সেগুলো ভালোভাবে ঢেকে রাখতে হবে যাতে কোনো নোংরা না পড়ে কারণ কিসে ও মুখ দিলেই সেটা যদি আমরা খেয়ে নিয়ে আমাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে না আমরা সুস্থও থাকব না তখন রোগ জ্বালাতে ভুগব তাই এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে কারণ আমাদের কাছে স্বাস্থ্যই সম্পদ সুস্থ থাকলেই আমাদের মন সব ভালো থাকে এটার জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে সাথে সাথে খাবার সময় আমাদেরকে সাবান দিয়ে হাত ধুতে হবে পরিষ্কার জলে এবং আমাদেরকে দেখতে হবে সব সময় পরিষ্কার জল আমরা খাচ্ছি নাকি পরিষ্কার জল যদি না আমরা খাই মনে করি তখন আমরা এইটাকে ফিল্টারিং করে খেতে পারি বা আমরা জলটাকে গরম জল ফুটিয়ে নিয়ে খেতে পারি তাতে কিন্তু রোগ জীবাণু অনেক চলে যাবে আমরা সুস্থ থাকব এগুলো করলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ আমাদের শরীরে গড়ে উঠবে